আমি যদি কখনও অন্য দেশে ভ্রমণের সুযোগ পাই তবে আমি আমার প্রতিবেশী দেশ বাংলাদেশে ভ্রমণ করতে যাবো কারণ এই বাংলাদেশটা আমাদের সঙ্গে আগে যুক্ত ছিল আমাদের সংস্কৃতির সঙ্গেই যুক্ত সেখানকার মানুষজন আমাদের মতনই বাংলা ভাষায় কথা বলে তাই তাদের সঙ্গে তাদের সঙ্গে কথাবার্তা বলতে কোনো অসুবিধা হবে না এবং সেখানকার যে একটা ঐতিহ্য আছে সেই সেই ঐতিহ্যটা আমাদের এই পার্শ্ববর্তী পশ্চিমবঙ্গের ঐতিহ্যের সঙ্গে অনেকটা মিল খায় কারণ সেখানেও দুর্গা পূজা হয় বিভিন্ন মানুষ আছে তাছাড়া আমাদের বিভিন্ন ঐতিহ্যবাহী স্থানগুলি এই দেশভাগ হওয়ার পর বাংলাদেশে রয়ে গিয়েছে সেই ভ্রমণের সময়ে আমি বাংলাদেশে গেলে সেই সমস্ত আমাদের যে ঐতিহ্য ভ্রমণগুলি স্থানগুলো আছে সেইগুলো দেখতে পাবো তাই আমি যদি কখনও অন্য দেশে ভ্রমণের সুযোগ পাই তবে আমি বাংলাদেশ যাবো